আমরা ঘরে সাধারণত মটর বা পাম্পের সাহায্যে আমরা মাটির জল তুলে নিয়ে খাই সেটা প্রথমে নোংরা থাকার কারণে প্রথমটা আমরা জলটা খানিকটা ফেলে দিই এবং তারপর সেই জল আমরা বাড়িতে নিয়ে আসি এবং সেই জল নিয়ে এসে ফিল্টারে আমরা পরিশুদ্ধ করি বা অ্যাকোয়াগার্ডের দ্বারা সেই জল পরিশুদ্ধ করে আমরা পান করি বা রান্নার কাজে লাগাই আর ইলেকট্রিক না থাকলে আমাদের বাড়িতে নলকূপ নলকূপের জল আমরা প্রথমত কাপড় দিয়ে সেটাকে ছেঁকে ছেঁকে নিই এবং তারপর সেই জল আমরা বিশুদ্ধ করে আমরা খাই আর তাছাড়া আমরা এই জল খানিকটা আরও খানিকটা গরম করে নিই তারপর কাপড় দিয়ে ছেঁকে নিয়ে পরিশুদ্ধ করে আমরা এই এই এই জলটিকে পানীয় হিসেবে ব্যবহার করি বা রান্নার কাজে লাগাই